আমি যে ছুরিটি কিনেছিলাম সেটি কিছু দিনের মধ্যে দেখলাম ধারটা কমে গেলো এবং ওর পিছনে যে প্লাস্টিক ধরার যে জায়গাটা ছিলো সেইটা ভেঙে গেছিলো এবং দাম যে হিসেবে নিয়েছিলো সে হিসেবে আমার জিনিসটা হয়নি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলো এর জন্য ছুরিটাকে আমি ফেলে দিয়েছিলাম